হ্যালো ভালো আছি তুই কেমন আছিস বল তারপর চাষ বাস কেমন চলছে কি শাক লাগিয়েছিলি আমাদের এখানে উত্তর চব্বিশ পরগনা ভাটপাড়াতেও ওই একই কেস পালং শাক সবজি চাষ করে এখানে মোটা মুটি পোকায় খেয়ে নিচ্ছে বুঝলি তারপর তুই কি ওষুধ ওষুধ দিয়েছি তুই কি ওষুধ দিচ্ছিস ও তারপর এ বছর তো জল তো হয় নি জল কেমন লাগছে আমাদের এখানে একটু জলের আমাদের এখানে জলের সমস্যাটা একটু কম তবুও জল নিতে হচ্ছে তারপর পোকা টোকা ধরছে সবজির দাম নেই আছে তোদের এখানে কেমন কি রেট চলছে তোদের এখানে কেমন কি রেট চলছে আমার তো পুন্তে শাকটা পুরো খেয়ে নিচ্ছে পোকায় ভাবছি একবার ওষুধ দোকান দিয়ে যাবো শাকটায় তো ওষুধ দিতে হবে না পাতাগুলো ছ্যাঁদা করে দিয়েছে

ও তারপর তোদের এখানে সবজির বাজার কেমন বল পাটের আমাদের এখানেও ওই একই কেস বুঝলি ফসল শাকটাও নষ্ট হয়ে গেছে

যেটা করলে ভালো হয় সেই শাকটাই চাষ কর আমি তো ভাবছি লাগাবো